কাজ করার জন্য আমার প্রিয় উপাদান হচ্ছে থার্মোকল থার্মোকলের ওপরে ভর করে আমি অনেক কিছুই বানাতে পারতাম এবং সেটা আমার কাছে খুব সহজলভ্য ছিল কারণ আমার সামনা সামনি দোকান ছিল সেখানে গিয়েই আমি থার্মোকল বা থার্মোকলকে ইয়ে করার জন্য যেটা আমার ফেভিকল এই সব জিনিসগুলোই আমার নিয়ে আসতাম এইগুলো দিয়েই আমি আমার এগুলো দিয়েই আমার যে আমার যেটা কাজের যে লক্ষ সেই সেই লক্ষটা আমি পূর্ণ করতাম